আমি উত্তর ভারতের রান্নাই বেশি পছন্দ করি এবং রান্না করি দক্ষিণ ভারতের রান্না পছন্দ করি না কারণ দক্ষিণ ভারতের লোকেরা বেশি নারকেল তেল এবং নারকেল খাবারের সঙ্গে মিশিয়ে খায় সেগুলো আমরা পারি না এবং আমিও পছন্দ করি না তাই আমি উত্তর ভারতের এই রান্না বেশি করতে চাই এবং উত্তর ভারতের রান্নাগুলো স্বভাবতই সব মানুষের রুচির মধ্যে পড়ে এবং খেতেও ভালো লাগে সেই কারণে আমি উত্তর ভারতের রান্নাই বেশি পছন্দ করি এবং বেশি রান্না করি